হ্যালো হ্যাঁ কে শ্বেতা বলছো হুঁ ও বোল বলছি যে ওই ছাব্বিশে জানুয়ারি আছে তো প্রজাতন্ত্র দিবসের জন্য তো একটা তো প্যারেড যাবে তো প্যারেডের ইয়েতে যা হয়েছে এবার প্যারেড তো হবে প্যারেডের ইয়েতে ও ড্রাম ট্রাম যেগুলো লাগছে সেগুলো তো মোটামুটি আমি দেখে নিচ্ছি ঠিকই আছে প্যারেডের ইয়েটাও হয়েছে তো সকালবেলাতে আটটা থেকে বোধহয় ওই বৃন্দাবনই মাঠে হবে বুঝলে আটটা আটটা থেকে ওখান থেকে মিছিল বেরাবে তো তার আগে তো আমাদেরকে ওখানে যেয়ে পৌঁছাতে হবে আচ্ছা তো মোটামোটি এখান থেকে হ্যাঁ এখান থেকে মোটামোটি সাতটা টাইম দিতে হবে আমাদের সবাইকেই সাতটার মধ্যে সবাই ঢুকে যাবে তারপরে এখান থেকে আমরা র্যালি করে একটু উ ঘুরে নিয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ এবার বলছি যে কথা হচ্ছে যে কতজন কী যাবে বা কী রকম কী নিয়ে যাবে মানে যত লোক যাওয়া যায় আর কি হুম হুম এবার তারমধ্যে যারা ওই ব্যান্ডের ব্যান্ড যারা করবে তাদের ড্রেস ফেসগুলা ঠিক আছে না কি ওটা একটু দেখে নিতে হবে ওদেরকে কালকে নাহলে একবার স্কুলে এসে ওদের সাথে একটু কথা বলে নিতে হবে ব্যান্ডের জিনিসপত্র সেটা সব ঠিক আছে কি না বা ড্রেস পোশাক ঠিক আছে কি না আর আর হচ্ছে যে কতজন নিয়ে যেতে হবে সেরকম বা ফেস্টুন কিছু বানাতে হবে সেইগুলোও করতে হবে সেইগুলোকেও দেখে নিতে হবে ঠিক আছে যেহেতু ইয়েটা আছেন ওখানে তো এটা একটু না না ব্যান্ড বলতে স্কুলের যে ব্যান্ড হয় স্কুলের আমাদের যে ব্যান্ডটা আছে সেখানে ওর জিনিসপত্তগুলো এখন সব ব্যান্ড ঠ্যান্ড সব ঠিক করার ব্যাপার থাকে না একটু ঠিক করে দেখে নিতে হবে ওগুলো আর ওদের ড্রেস পোশাক যেগুলো আর কি যেমন সাদা গ্লাপস থাকে তাপরে যে ইস্কুলের নাম লিখা যে ক্রা ইয়েগুলো থাকে যেগুলো হুঁম হ্যাঁ ওগুলো পরে তাপরে সাদা টুপি লাগবে তারপরে এবার জুতো ইয়ে ফিয়েগুলো ওগুলো সব নোংরা টোংরা থাকলে ওগুলোও একটু দেখে নিতে হবে কালকে নাহলে স্কুলে ওদের সাথে একটু কথা বলে নিতে হবে যারা যারা এগুলোতে আছে না তাদের সাথে একটু ডেকে সব কিছু একবার দেখে নিতে হবে যে সব কিছু ঠিক আছে না কি হ্যাঁ এবার এটার জন্যে আর